ছোটবেলায় স্বপ্ন ছিল বাইক নিয়ে আমি অনেক জায়গায় ঘুরতে যাব সেই মতন যখন বড় হয়েছি ঘুরতেও বেরিয়েছি প্রথমে গিয়েছিলাম বাইক নিয়ে আমি দীঘাতে চার পাঁচ জন বন্ধু মিলে তারপরে এসেছি কিছু দিন পরে আবার গিয়েছিলাম বাইক নিয়ে সুন্দরবনের দিকে ঘুরতে কিন্তু এখন ইচ্ছা হয়েছে বড় হয়েছি বাইক নিয়ে একটু অনেক দূরে যাব কোন জায়গায় যাব কেদারনাথের দিকে যাব বাইক নিয়ে চার পাঁচ জন বন্ধু মিলে কিন্তু হ্যাঁ বাইক নিয়ে কেদারনাথ যাওয়ার পরে আবার বাড়ি এসে ইচ্ছা আছে রামমন্দিরের দিকে ঘুরতে যাব কারণ রামমন্দিরটা হিন্দুদের নতুন একটা স্থান হয়েছে যেখানে এই কিছু দিন আগে উদ্বোধন হয়েছে যেই কারণে রামমন্দির বাইক নিয়েই যাব ভাবছি ঘুরতে সব পরিবার মিলে বন্ধুরা মিলে এছাড়াও বাইক নিয়ে আরও ইচ্ছা আছে যে সিকিমের দিকে যাব সিকিমের অনেক জায়গা আছে যেখানে বাইক নিয়ে ঘুরতে গেলে খুবই ভালো লাগে মনোরম পরিবেশ অনেকেই দেখেছি বাইক রাইডে করে সিকিমে ঘুরতে গিয়েছে বা কেদারনাথেও গিয়েছে আমারও ইচ্ছা হয়েছে তাদের মতন আমিও বাইকে করে রাইড ঘুরতে যাব এবং বন্ধুদের সাথে বাইক নিয়ে ঘুরতে গেলে খুবই মজা হয় বাইক নিয়ে যেখানে সেখানে দাঁড়ানোও যায় আর বাইকে করে অনেক দূরে ঘুরতেও যাওয়া যায় বাইক এমন একটা জায়গা গাড়ি যে যেখানে সেখানে আপনি নিয়ে যেতেও পারবেন খুব সুন্দর সুন্দর পরিবেশেও ঘুরতে যেতে পারবেন যে বড় বড় গাড়ি নিয়ে যাওয়া যায় না যে কারণে বাইক নিয়ে ঘুরতে গেলে খুবই ভালো লাগবে আপনার আপনিও এরকম বাইক নিয়ে ঘুরতে যাবেন যেখানে যাবেন খুবই ভালোবেসে যাবেন দেখবেন খুবই ভালো লাগবে প্রত্যেক পরিবেশে বাইক যাবে পরিবেশগুলো দেখতে আপনার খুবই পছন্দ হবে